স্থানীয় স্কুলে ভর্তির পদ্ধতির মধ্যে যেটি পড়ে সেটি হলো প্রথমেই স্কুলে গিয়ে স্কুল ভর্তি হওয়ার জন্য যে আবেদনপত্রটি থাকে সেটিকে পূরণ করতে হয় এবং সেই আবেদনপত্রটি স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয় স্কুলে ভর্তি হবার জন্য এবং যেই নথিগুলো স্কুলে ভর্তি হবার জন্য দেখাতে হয় সেই নথিগুলির মধ্যে থাকে প্রথমেই যদি আমরা কোনও স্কুল থেকে আগে পড়ে থাকি সেই স্কুলের যে টি সি সার্টিফিকেট সেটি দেখাতে হয় তাছাড়াও বয়সের প্রমাণপত্রের জন্য জন্ম সার্টিফিকেট দেখাতে হয়ে থাকে এবং স্কুলে ভর্তি হওয়ার জন্য কোনও টাকা লাগে না যেহেতু এটি সরকারি একটি স্কুল তার জন্য সরকার থেকে বিনামূল্যেই এখানে পড়ার ব্যবস্থা করা হয়ে থাকে সাধারণ মানুষকে কোনও টাকা এখানে দিতে হয় না স্কুলে ভর্তি হবার জন্য যেই কারণে সরকারি স্কুলে পড়ার জন্য কোনোরকম টাকা লাগে না সেখানে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়ে থাকে